বুঝলি ভাই অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না চল না একটু ক দিন ধরে শান্তিনিকেতন থেকে ঘুরে আসি তাহলে শোন না এই এই রবিবার শনি রবিবার দেখে একটা প্ল্যান করলে হয় না হুম তাহলে ঠিক ঠিক আছে তাহলে আমি ওদের সঙ্গে কথা বলে নিচ্ছি আর বলছি তাহলে একটা কাজ করি না আগে টিকিটটা কেটে নিই কারণ টিকিট পাওয়াটাও তো সমস্যা আমার যে ট্রাভেলারের একজন বন্ধু আছে তার সঙ্গে কথা বলে শান্তিনিকেতনের টিকিটটা কেটে নিই কেটে ঠিক আছে তাহলে আমি ওর সঙ্গে ওর সঙ্গে কথা বলে নিই কথা বলে তুই তাহলে তুই তো যাবি শিওর তো ঠিক আছে ঠিক আছে আমিও তাহলে রবিকে আর রবিকে আর বাবাইকে কল করে নিই একটা তুই যদি ফ্রি হোস তুইও একবার কল করে কনভিন্স করবি যে বলবি যে চ অনেক দিন যাই নি একটু ঘুরে আসি অনেক দিন আর শান্তিনিকেতন তো খুব ভালো জায়গা পিসফুল জায়গা ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান তো ঘুরে আসলে খুব ভালোই লাগবে সবার অনেক দিন সবাই একসঙ্গে কোথাও যাইও নি আনন্দও হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি হ্যাঁ তুইও ওদের তুই এক কাজ কর তুই ওদের সঙ্গে কথা বল আমি তাহলে আমি ট্রাভেল এজেন্সির যে টিকিট ফিকিট কাটে তার সঙ্গে কথা বলছি কথা বলে জানাচ্ছি ঠিক আছে